আমি উত্তর চব্বিশ পরগনার বাসিন্দা আমি একটি আমার পুষি বিড়াল পুষেছিলাম সে আমাকে বিরাট ভালোবাসত আর শ্রদ্ধা করত আর আমিও তাকে বিরাট ভালোবাসতাম আর খুবই মানতাম নিজের বন্ধুর মতন সে আমাদের বাড়িতে থাকা কোনো জিনিস না বলে মুখ দিত না কোনো কিছু খেত না তাকে যাই দিতাম তাই খেত তাকে মাছ দিলে মাছ খেত দুধ দিলে দুধ খেত মানে অজান্তে কোনো জিনিসে হাত দিত না এক দিন তাকে না বলে আমি বাড়ি থেকে বেরিয়ে গিয়েছি সে হঠাৎই আমাকে খুঁজতে খুঁজতে বেরিয়ে গিয়েছে রাস্তার দিকে তাকে এবারে এবারে বাড়ি থেকে এসে দেখছি তাকে আর খুঁজে পাইনি হঠাৎ দেখি সে রাস্তার পাশে চুপচাপ বসে আছে আমি তাকে নিয়ে আসছি বলছি তুই এখানে কেন দাঁড়িয়ে আছিস সে এবারে আমার গায়ে মাথায় হাত বুলাচ্ছে আমি এবারে বুঝতে পারছি যে ও ওকে বলে যাইনি বলে ওর খুব কষ্ট হয়েছে আর আমি এতটাই ওকে ভালোবাসি আমি যখনই খাই ওকে তখনই খাওয়াই আমি যে বিছানায় শুই ওকেও সেই বিছানাতে শু করাই তাই ও আমাকে এতটাই ভালোবাসে এতটাই শ্রদ্ধা করে যে আমি ওকে কোথাও গেলে না বলে গেলে ও এতটা কষ্ট পায় যে বলে বোঝাতে পারব না তাই আমি ওকে এবারে নিজের বন্ধুর মতো ভালোবাসি মানে নিজের মা বাবাকে যেরকম ভালোবাসি ওই পুষি বিড়ালটিকেও বিরাটই ভালোবাসি